এখানে কিন্তু পর্যটকরা বেড়াতে আসে বেড়াতে আসে আমার এলাকায় অনেকগুলো জায়গা আছে অবশ্যই দেখা দেখতে হবে সেই জায়গাগুলোতে বারবার বেড়াতে আসে দীঘা দীঘাটা খুব ভালো লাগে মানুষের সমুদ্রের ঢেউ দেখতে ছোটো ছোটো ডাও ঝাউ গাছ আছে প্রচুর ওইটার জন্য মানুষ আসে দীঘাটা ভ্রমণ করার জন্য আর আছে মন্দারমণি মন্দারমণিতেও খুব ভালো জিনিস আছে মন্দারমণির ওই নদীটা পেরোলে একটা পার্ক আছে সেখানে দেখতে যাওয়ার আছে শঙ্করপুর শঙ্করপুরেও মানুষ বেড়াতে আসে প্রচুর আর আছে উদয়পুর উদয়পুরেও প্রচুর বেড়াতে আসে মানুষ কারণ বেশি আছে আসে হচ্ছে দীঘা আর মান্দারমণি এই দুটোতে আসে দীঘাতে প্রচুর শীতকালে মানুষজন আসে বেড়ায় তার সাথে মানুষজন কিন্তু পিকনিক করতে ভুলে না কারণ পিকনিক করে মানুষজন এইভাবেই আমাদের এখানটায় খুব পর্যটকদের ভিড় দেখা যায় শীতকালে মান্দারমাণিতেও যায় সব কিছুতেই দেখার জন্য পর্যটকরা যেন বারবারই আসে